আমার গ্রামে কিছুদিন আগে একজন খেলতে গিয়ে পড়ে গিয়েছিল এবং পড়ে যাওয়ার ফলে সে সেখানে খুব জোরে আঘাত পেয়েছিল প্রথমে কেউ কিছু বুঝতে পারেনি এবং তাকে সেই ব্যাথা আঘাত লাগা জায়গাটায় জল দেওয়া হয় বরফ দেওয়া হয় সে সেদিন ভালো ছিল হঠাৎ করে তারপরের দিন সকাল থেকে তার প্রচুর যন্ত্রণা শুরু হয় সবাই বলছিল যে ওষুধ খেয়ে কেটে যাবে কিছু করার দরকার নেই কিন্তু আমার মনে হয়েছিল যে না এভাবে হবে না ওকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তাই এক প্রকার আমি জোর করেই ওকে নিয়ে গিয়েছিলাম পাশের গ্রামের ডাক্তারের কাছে সেখানে গিয়ে উনি বললো যে এখনই এক্স রে করাতে হবে এক্স রে করিয়ে ওই জায়গাটা দেখতে হবে যে কোনও ফেটে গিয়েছে বা ভেঙে গিয়েছে নাকি তো সেই কথা মতো আমি তা ওনাকে সঙ্গে সঙ্গে এক্স রে করতে নিয়ে গেলাম ওনার হাতে আঘাত লেগেছিল এক্স রে করে দেখা গিয়েছিলো যেই জায়গাটার ওপর উনি পাথরের উপর যেহেতু পড়ে গিয়েছিলেন তাই ওনার জায়গাটায় হালকা ফাট চলে এসেছে সবাই বলছিলো যে ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে কিন্তু আমি তাদের কোনও কথা না শুনে পুনরায় আবার ডাক্তারের কাছে নিয়ে যেয়ে রিপোর্ট দেখাই এবং রিপোর্ট দেখিয়ে ডাক্তারকে ঠিকমতো চিকিৎসা করতে বলি ডাক্তার জল দেয় এবং বিভিন্ন ধরনের ওষুধ দেয় জল দিয়ে বলে ওনাকে এই জায়গার ঠাণ্ডা ও গরম জলের ভাপ নিয়ে প্রতিদিন সেঁক নিতে হবে এছাড়াও নিয়মিত কিছু মলম দিয়েছিলেন সেগুলো ম্যাসাজ করতে হবে এবং প্রয়োজন হলে প্লাস্টারও করতে হবে আমি ডাক্তারের কথা মতো ওকে নিয়ম মতো সেইভাবেই সেবা করতাম এবং কারো কথা না শুনে আমি সেই রোগটি নিরাময়ের চেষ্টা করতাম প্রতিদিন দিনে দশ থেকে বারো বার আমি ওনাকে সেঁক দিতাম সেঁক একেকবার দশ মিনিট বারো মিনিট করে সেঁক দিয়ে ওনার ওই জায়গার ব্যথা আমি ভালো করে তুলেছিলাম এবং এর জন্য উনি যখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিলেন উনি ওনার বাড়ির লোকদের তুলনায় আমার কাছে প্রচুর পরিমাণে কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন